আমার একটা হ্যাঁ আমি একদিন সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার ব্যবসায় আমার ব্যবসাটা হচ্ছে স্টেশনারি একটা শপ সেখানে শিক্ষাগত জিনিসপত্র বিক্রি করে থাকি আমি তো একদিন সেখানে আমার স্টেশনারি শপে একজন মহিলা আসেন নিয়ে ওখানে এক তার কিছু আমি তাকে আমার কিছু খাতাপত্র সে বিক্রি আমি তাকে বিক্রি করে থাকি এবং সে সেই খাতাপত্র নিয়ে আমাকে পয়সা দিয়ে সে চলে যায় কিন্তু কিছুদিন পর তিনি আমার দোকানে আসেন দোকানে এসে তিনি আমাকে জানান যে আমার দেওয়া সেই জিনিসগুলো না কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানে খারাপ তো তখন আমি একটু হতাশ হয়ে বলি যে আমাদের দোকানে তো সেরকমভাবে কোনো খারাপ জিনিসপত্র বিক্রয় করা হয় না তো তিনি তখন আমার সঙ্গে অনেকক্ষণ এই নিয়ে বিবাদ চলতে থাকে যে না আমার দেওয়া জিনিসগুলো খারাপ তখন আমি কিছুক্ষণ তার সঙ্গে বিবাদ হতে হতে আমি একটু চিন্তিত হয়ে পড়ি এবং আমি তার সম্মুখীন করতে কিছুক্ষণ অসমর্থ হয়ে থাকি তখন তার সন্তান মানেটা তার ছেলে যে ছিল সে একটু পরে জানায় যে না সেই জিনিসগুলো তার দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তখন আমি তাকে জানাই তখন সেই মহিলা তার সন্তানের প্রতি একটুখানি হতাশ হয়ে তার দিকে একটুখানি রেগে রেগে তাকান এবং তিনি তার নিজের ভুলটা বুঝতে পারেন এবং আমাকে সেই কথাকাটির জন্য একটু সরি জানান এবং আমি এই দিনটার জন্য একটুখানি সমস্যার মুখোমুখি হয়ে থাকি যাক সেই দিন এই দিনটা আমার সেই সমস্যা থেকে দূর হয়